আমি আমার সবচেয়ে বড়ো শক্তি যেটা মনে করি সেটা হলো আমার একদম মানে ভগবান লোকনাথ বাবা কেন জানি না আমি আমার মনের জোর বাড়াতে যখনই আমি লোকনাথ বাবার ফটোর সামনে ঠাকুরঘরে গিয়ে বসি আমি যে কত মনে শক্তি পাই আমার তো কি বলব যে যে কোনও রকম যত বড়ো রকমেরই আমার জীবনে ঝড় আসুক না কেন আমি সেটা ঠিক কাটিয়ে উটতে পারি আমার ওটা খুব বড়ো শক্তি আমি বাবা লোকনাথ বাবার কাছে গিয়ে বসলে কিছুক্ষণ যদি চুপচাপ আমি বসে থাকি বাবাকে স্মরণ করি ডাকি তাহলে আমি ঠিক দেখি যে আমি যে কোনও রকম কাজ থেকে আমি ঠিক উ উত্তীর্ণ হতে পারি সে যত বড়ো কঠিন কাজই হোক আমি ওই জন্য এটা হয়তো আপনারা হয়তো ভাববেন যে এটা একটা এ এসব ব্যাপার আবার হয় না কি কিন্তু আমার মনে হয় যেন যে আমি মনে অনেক বেশি বল পাই বাবার জন্যই আমার মনে হয় যে বাবা যেন আমার মনের মধ্যে শক্তি এনে দেন এ এটাও তো ঠিক যে একভাবে কোথাও এক জায়াগায় অ্যা অ্যা মানে এক মনে বসে থাকলে কোনও কাজ সম্বন্দে ঠিকঠাক চিন্তাভাবনাও করা যায় আর যে কোনও কাজ কোরবার আগে মাথাটা ঠান্ডা রাখা বা ঠিক রাখাটা একটা মানে খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা আবার হয়ে যায় আমার ঠাকুরঘরে গিয়ে বসলে তখন আমি ঠিক সেই কাজ থেকে আমি উদ্ধার পেয়ে যাই আর দুর্বলতার জায়গা বলতে গেলে আমার দুর্বল জায়গা আমার ছেলে মেয়ে কেন জানি না ওদের জন্য আমি খুব দুর্বল হয়ে পড়ি ওরা যদি কোনও ভালো কাজ করে সেটাতে যেমন আমি আনন্দ পাই যদি কখনও কোনও সমস্যায় পড়ে আমি এতটাই রি মানে তখন দুর্বল হয়ে পড়ি যে কি বলব মনে হয় যেন এই বুঝি কী হবে যেমন আমি বলছি ছেলে মেয়েরা যখন পরীক্ষার ফল আনতে স্কুলে যায় জানি ওরা খুব ভালো পড়াশুনো করে তবু ওই যে বললাম না ওটা আমার একটা দুর্বলতা শুধু মনে হয় এই বুঝি যদি কিছু খারাপ হয়ে যায় যদি কিছু খারাপ হয়ে যায় এই ভেবে কেন জানি না ওই মানে ওই জায়গা দুটো যেন আমার জীবনের বেশি দুর্বল জায়গা যে ছেলে মেয়ে সব সময় ওদের কল্যাণ কামনা করতে করতে একটা আমি মানে একটা সব সময় একটা দুর্বলতার স্বীকার হই যে এ এই বুঝি খারাপ হবে এইটা এই ভাবনাটাই আমার সবথেকে বেশি আমার জীবনের দুর্বলতা